ইতিহাসে সম্রাট অশোক ছিলেন একজন শাসক স্বীকৃত শাসক যিনি বিন্দুসারকে হত্যা কলিঙ্গ যুদ্ধে পরাজিত করে এর সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন দু হাজার দুশো তিয়াত্তর খ্রিস্ট পুর্বাব্দে তিনি এই কলিঙ্গ যুদ্ধের ফলে অনেক মানুষের মৃত্যুর জন্য বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তার জন্য অনেক বিহার মঠ নানা রকম মন্দির ধর্ম প্রতিষ্ঠান তৈরি করেছিলেন পশুদের জন্য আস্তাবল মানুষের জন্য চিকিৎসালয় রাস্তা ঘর বাড়ি এবং গাছপালা লাগিয়েছিলেন তিনি নানারকম ধর্ম প্রচার করেছিলেন যেমন হিন্দু ধর্মের প্রচার তিনিই করে থাকেন সম্রাট অশোক ছিলেন গৌতম বুদ্ধের সম্রাট অশোক ছিলেন চন্দ্রগুপ্ত মোর্যের পুত্রসন্তান এই সম্রাট অশোকের জীবনী থেকে আমি তার বীরত্ব এবং সাহসিকতা ও সততা সততার রাজ্যের প্রতি ভালোবাসার প্রজাদের প্রতি ভালোবাসা শিখতে পেরেছি এবং নানারকম আমরা জীবনী আমাদের জীবনের পরিচালনা করতে পারি